প্রাচীনকালে ইংরেজদের আসার পর থেকে আমাদের বাংলা ভাষার অনেক রকমের পরিবর্তন হয়ে দেখা গিয়েছে যেমন বাংলা ভাষার ভেতরে আমরা অনেক ধরণের ইংরেজি শব্দ প্রয়োগ করে থাকি যেমন চেয়ার আরামকেদারাকে আমরা চেয়ার বলি শর্টে টিভি দূরদর্শনকে টিভি বলা হয় টেবিল এবং কাপ পেয়ালাকে আমরা কাপ বলে থাকি এগুলি অনেক শর্ট ফর্মের জন্য আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি এতে ভাষার পরিবর্তন হচ্ছে কিন্তু এইসব বলার কারণে আমাদের প্রায় বাংলা ভাষা বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা বাংলা শব্দ আর কেউ ব্যবহারের জায়গায় সবাই বেশিরভাগই ইংলিশ শব্দ ব্যবহার করছি এবং চাকরির ক্ষেত্রে স্কুল কলেজে বিভিন্ন রকমের জায়গায় ইন্টারভিউ দিতে গেলে সবার প্রথম ইংলিশকেই বেশি বেশিরভাগ প্রাধান্য দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি এই কারণে এখন বাংলা প্রায় বিলুপ্তপ্রায়